আমাদের যে স্থানীয় কাগজটি রয়েছে সেটি আমাদের এলাকায় শিল্পকলার বিশেষ উন্নতি করেছে যেমন নৃত্য নৃত্যকলা তার পরে বিভিন্ন হাতের কাজ ছবি আঁকা এগুলো সবাই কাগজটির মাধ্যমে আশপাশের পরিবেশের মানুষরা বিভিন্ন জায়গার মানুষরা এগুলো দেখতে পারে এবং এই অনুভব করে এবং বিশেষভাবে বুঝতে পারে যে কতটা সুন্দর হয়েছে শিল্পকলাগুলো এখানকার আর সব যারা শিল্পী আছে তারা অতটা সুন্দরভাবে জিনিসগুলো উপস্থাপনা করেছে যাই হোক এই কাগজটি না থাকলে আমরা এখানকার শিল্প সম্পর্কে এতটা ভালো জানতে পারতাম না এই কাগজটির মাধ্যমেই আমরা আরও বিভিন্ন রকম জিনিস কীভাবে তৈরি করা যায় কীভাবে আরও উন্নতি করা যায় শিল্পের কীভাবে আরও এগোনো যায় সে সম্পর্কেও বিশেষ বুঝতে পারি জানতে পারি ভবিষ্যতে কাগজটি আরও বড় হোক এবং শিল্পকলায় আরও বিশেষ বিশেষ উন্নতি হোক আর আরও শিল্পে বিভিন্ন বৈচিত্র্য আসুক শিল্পকলার উন্নতির জন্য অনেককেই আগ্রহী হতে হবে অনেককে উৎসাহী হতে হবে এবং এটাতে অনেকটা সময় দিতে হবে আর মনোযোগও দিতে হবে শিল্পকলা এটার অনেকটা ধৈর্যের বিষয় যে তোমাকে সেটাকে নিয়ে বিশেষ চর্চা করতে হবে চর্চার মাধ্যমে এগোতে হবে শিল্পটা তোমার বাচ্চা থেকে বড় সবার ভিতরেই কম বেশি লুকিয়ে থাকে এটাকে যত চর্চা করা যাবে তত বহিঃপ্রকাশ হবে এবং এর নিত্য নতুন ধারণা পদ্ধতি পন্থা আবিষ্কার হবে এই কাগজটির মাধ্যমেই কিন্তু এই শিল্পকলাটা দিন দিন উন্নতি হতে থাকছে আর আমার এলাকায় আর দিন দিন প্রসারিত হতে থাকছে আর প্রতিটা ঘরে ঘরে মানুষ এই শিল্পকলা নিয়ে দেখছি আজকাল বেশি উৎসাহী হচ্ছে এই কাগজটি ওই জন্যে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া যায় যাতে আরও বিশেষ করে আরও বিশেষ বিশেষ ভালোভাবে সংবাদগুলো তুলে ধরার জন্যে যাই হোক এই এলাকায় যে এই কাগজটির জন্যে শিল্প সম্পর্কে প্রতিটি মানুষ বিশেষভাবে জানতে পারছে বুঝতে পারছে আর কারোর কোনো হাতের কাজ ছবি আঁকা কিংবা কোনো গান কবিতা আবৃত্তি দেখছি সেগুলোর দিন দিন আরও উন্নতি হচ্ছে আরও ভালোভাবে মানুষ সেগুলোকে করার জন্য আরও উৎসাহী হচ্ছে কবিতা কিংবা গান নাচ আরও কীভাবে উন্নত করা যায় আরও কীভাবে বেশি সময় দেওয়া যায় আরও মানুষের কাছে কীভাবে আকর্ষণীয় হয় সে চেষ্টাও করছে আর কাগজও সেই চেষ্টা হচ্ছে উৎসাহিত করছে এর থেকে ছোট বড় আর ছোটদের গার্জিয়ানরাও বাচ্চাদের এগুলো এই শিল্পকলার প্রতি উৎসাহিত করছে কারণ সবসময় একঘেয়েমি পড়াশোনা সবার ভালো লাগে না এতে পড়াশোনারও উন্নতি হয় না কিছুটা সময় শিল্পর ভিতরে দিলে কিংবা অন্য কোনো ও ছবি আঁকা গান নাচের ভিতরে দিলে তাদের মন মানসিকতা ভালো থাকে তারা সমাজের একটা সুস্থ স্বাভাবিক শিশু কিংবা মানুষ তৈরি হতে পারে তাদের মানসিকতা অন্য রকম হতে পারে তারা আরও ভালো হতে পারে ওই জন্যে শিল্পর সঙ্গে যুক্ত থাকা দরকার শিল্পকলার সঙ্গে যুক্ত থাকা দরকার আর এই কাগজটির মাধ্যমেই এটা কিন্তু বোঝায় যে হ্যাঁ শিল্প দরকার মানুষের মনে যেমন দরকার হ্যাঁ তেমন সমাজেরও দরকার এই শিল্প থাকলেই একটা মানুষ খুব ভালো মনের মানুষ হতে পারে আর কাগজটি এর প্রতিটি লাইনে প্রতিটি পৃষ্ঠায় সেটা মানুষকে বুঝিয়ে দেয় প্রতিক্ষণে যে শিল্প মানুষের মনে প্রাণে শরীরে কতটা দরকার